আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আর কিছুদিন পরেই শিশুদিবস তো সেই ব্যাপারেই আপনার সাথে কথা বলতে চাই না সাড়ম্বরেই পালন করা হবে এরকমই তো আলোচনা হয়েছিল আমাদের অফিস রুমে আপনি বোধহয় সেদিন ছিলেন না

না রাত অবধি অনুষ্ঠানটা করব না দেখুন সকাল থেকে আসবে বাচ্চারা সাতটার দিক থেকে তারপরেই দুপুরে খাবার দাবারের পরেই মানে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এমনিতেই এইসময় বাচ্চাদের রাত অবধি রাখা যাবে না সকালেই দেখুন গান আবৃত্তি তারপরে নাটক এগুলো তো হচ্ছেই তাছাড়া আমরা ভাবছি একটুখানি বিতর্কসভা আর ক্যুইজেরও আলোচনা করা যায় যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এইগুলোই ভালো হয় না হ্যাঁ ভালোই হয় আসলে আরেকবার আলোচনা হবে আমাদের যদিও আমি মানে কথা বলে নিচ্ছি তাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অনুষ্ঠানে এগুলোই থাকছে তাছাড়া ধরুন প্যান্ডেল খরচ আছে তারপরে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে ওটাই তো বলছি মানে ওটার জন্যই আপনাকে ফোন করলাম কী করা যায় বলুন তো না না মাংস ভাতই করুন হুম সে করুক না স্কুলের ফান্ডেই তো টাকা আছেই তাই না অনুষ্ঠান তো করতেই হবে হ্যাঁ তাহলে আপনি কালকে যখন মানে আসবেন স্কুলে আরকি তো তখন সবাই মিলে আর একবার আলোচনা করে নেওয়া যাবে আবৃত্তিটা তো আমি ভাবছি যে তপনদাকে দিয়ে দিই উনি এই ব্যাপারে ভালো মানে বোঝেন আর কি ব্যাপারটা হ্যাঁ হুম

হ্যাঁ ওগুলো তো জানাবো তাছাড়া কালকে লিস্টে নামটাও কিন্তু কালেক্ট মানে লিখতে হবে সবার নামগুলো লিখতে হবে গান নাচ ওগুলো মানে বাচ্চাদের মানে এখন তো শেখানো যাবে না ওগুলো যারা আগের থেকে শেখে আর কি তাদেরকেই নেওয়া হবে আচ্ছা তাহলে গান নাচ দুটোই শ্যামলীদিকে দায়িত্ব দিয়ে দিন আসলে এটা তো আর হঠাৎ করে শেখানো যাবে না যারা শেখে তাদেরকেই নিতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখুন শ্যামলীদিকে বলে দিন আর তপনদাকে বলে দিন নাটকটা আপনি একটু দেখুন না আপনি তো পারবেন আচ্ছা কালকে আপনি আসলে কথা বলব হ্যাঁ ঠিক আছে